নতুন রেসিপি জানতে আমি রান্নার অনুষ্ঠান বলতে আগে জি বাংলার সুদীপার রান্নাঘরটাই দেখতাম কিন্তু এখন আমি ইউটিউবে দেখি কেননা ইউটিউবে আমি যখন যেটা যে কোনো নতুন জিনিস যে কোনো নতুন রান্না আমার যখন যেটা দরকার হয় আমি সেটাই পাই আমি ওইজন্য ইউটিউবকেই আমি এখন বেশী ফলো করি তবে সুদীপার রান্নাঘরেও দারুণ দারুণ অভিনব রান্নাও শিখতে পারি আমরা সুদীপার রান্নাঘর যে খারাপ তা না তবে ইউটিউব চলে আসার পরে সুদীপার রান্নাঘরটা এখন কমই দেখা হয় এখন নতুন নতুন বিভিন্নরকমের রান্না বিভিন্ন স্বাদের একইরকম জিনিস যেমন সুক্ত যে কোনো আচার বানানো যেকোনো মুরগির মাংস খাসির মাংস এগুলো যেমন আগে আমরা জানতাম শুধু ঝোলই হয় বা কষাই হয় এখন কিন্তু বিভিন্নরকমভাবে ইউটিউবে দেখছি যে একই জিনিস একই মাংস কিন্তু আলাদা আলাদা রকমভাবে ওরা করছে কখনো করছে ধনিয়া চিকেন কখনো আবার দেখছি যে মুরগির মাংস রান্না সেটাতেও আবার দেখছি সামান্য তিল সাদা তিল ছড়িয়ে দিচ্ছে এগুলো যেন দারুন লাগে আরও ভালো লাগে শুধু যে এই জিনিস রান্নার যে মাংসর দিক বলব সেটাই না এই আমরা যেগুলো আগে শিখেছি সাবেকি রান্না সেগুলোকেও এখন এত সুন্দর নতুন নতুনভাবে অনেক অনেক নতুন জিনিস প্রয়োগ করে কি সুন্দর রান্না করছে আমি ওইজন্য এখন ইউটিউবটাই বেশী ফলো করি